আমি আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে একটি পাশের গ্রামে রথযাত্রায় গিয়েছিলাম এবং সেখানে রথের মেলাতে গিয়ে রথের বিভিন্ন সরঞ্জাম কিনেছিলাম এবং বিভিন্ন দোকানে গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন খেলনার আসবাবপত্র ও বাড়ির যাবতীয় সরঞ্জাম কিনেছিলাম এবং বাবা মায়েদের ও কাকু কাকিমাদের সঙ্গে বিরাট আনন্দ ও মজা করেছিলাম এবং তাছাড়াও রথের টানার দিন আমি আমার স্কুল ও পাড়ার সকল বন্ধুদের নিয়ে রথ টানতে গিয়েছিলাম এবং তাতে খুব মজা করেছিলাম রথ টানা থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে রথের যে সাত দিন আমরা প্রতিদিন বিকেলে মেলা ঘুরে উপভোগ করতাম ও রথ এর যাবতীয় কার্যকলাপ এ অংশগ্রহণ করতাম এবং সেখানে সন্ধেবেলায় যে বিভিন্ন অনুষ্ঠান হতো সেখানে বন্ধুদের ও ফ্যামিলিদের নিয়ে উপভোগ করতাম এবং রথের সাত দিন পেড়িয়ে গেলে ফিরতি রথ এ আমি আমার সকল বন্ধুদের নিয়ে আবার ফিরতি রথের দিন গোটা চারিদিক পাশাপাশি গ্রামে ঘুরতাম রথ টানতে টানতে বন্ধুদের নিয়ে এবং রথ টানা হয়ে গেলে রথটি যেখানে থাকে সেখানে আবার রেখে দিয়ে প্রসাদ খেয়ে বন্ধুদের নিয়ে বাড়ি চলে আসতাম